আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট দূরেই ব্যাংক আছে আবার তার একটুখানি পাঁচ মিনিট দূরেও একটা ব্যাংক আছে যেটা দশ মিনিট দূরে সেটা হচ্ছে একটা ইউনিয়ন ব্যাংক এবং আর পাঁচ মিনিটে গেলে সেখানে এস বি আই ব্যাংক আমাদের এখানে বয়স্কদের জন্য ভালোই সুবিধা দেওয়া হয় তার সাথে সাথে নর্মাল মানুষজন গেলেও ভালোই সুবিধা পাওয়া যায় আমাদের এখানকার ব্যাংকের যে কর্মচারীরা তারা একটু ভালো বয়স্করা যারা বেশি হাঁটা চলা করতে পারে না তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকা অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কিছু জানার বা টাকা ফেলা বা তোলার হলে সেই কর্মচারীদেরকে বললে তারা বাড়িতে এসেই কাজ টাজ করে দিয়ে যায় তার জন্য একটু হয়তো তারা বেশি চার্জ নেয় ঠিকই তবু তারা এসে করে দিয়ে যায় এমনি ব্যাংকের যে চেয়ারের ব্যবস্থা সেগুলো তো করা থাকেই আবার যে লাইনে যে থাকে তখন বেশি ঝামেলা যাতে না হয় সেখানকার যে সিস্টেমটা খুবই ভালো সেখানে বয়স্কদের জন্য রুগীদের জন্য বসার চেয়ার চিয়ারেরও ব্যবস্থা থাকে যাদের খুবই শরীর খারাপ থাকে তখন তারা সেখানে বসে এবং তাদের বাড়ির লোক লাইনটা দিয়ে যায় আমাদের এখানকার যে ব্যাংকগুলো সেই ব্যাংকগুলোর যে ব্যবহারটা সেটা খুবই ভালো ওনাদের ব্যাংকের যে সেবার করার নিয়মাবলিটা আমার তো খুবই ভালো লাগে